আমার কাছে যে জিনিসটি রয়েচে সেটা ফোন আমি আগেই বললাম তো এইটার নেতিবাচক এফেক্টগুলো হচ্ছে ফোনের মধ্যে আমরা বিভিন্ন ধরণের ভিডিও দেখে থাকি বিভিন্ন ধরণের গান শুনে থাকি ফোনে অ্যাকচুয়েলি আমরা পড়াশুনার কাজ বাইরে নেতিবাচক ওই কাজগুলো আমরা সব থেকে বেশি পরিমাণে করে থাকি যেগুলো কখনই উচিত নয় তাই আমি মনে করি ফোন বাচ্ছা বা ছাত্র ছাত্রীর না ব্যবহার করতে দেওয়াটাই সব থেকে বেশি ভালো